আমাদের এখানে আমাদের এখানে হিন্দু মুসলিম খ্রিস্টান সব জাতিই থাকে মানে খ্রিস্টানদের যখন বড়দিন হয় তখন আমরা সবাই কেক খাই বাড়িতে বাড়িতে কেক আনে তারপরে মানে আনন্দ হয় কেক আনে সব ই হয় অনুষ্ঠান হয় আবার মুসলিমদের যখন কুরবানি ঈদ তারপরে ঈদ হয় কুরবানির ঈদ ঈদ হয় জলসা হয় তখন হিন্দুরা আসে সেমাই পায়েস সেগুলো সব খেয়ে যায় আবার হিন্দুদের যখন ওই পুজো হয় দুর্গা পুজো সরস্বতী পুজো মুসলিমরা যায় যেমন স্কুলের বাচ্চারা স্কুলে সবাই ঘুরতে যায় শাড়ি পরে মানে যার যা হয় সে সেখানে যায় আর মুসলিম